যেহেতু আমাদের দেশে এখন রাজনৈতিক দিকটাই সবাই বেশিরভাগ লক্ষ্য করে এই রাজনৈতিক দিকটার কারণে আমাদের আশেপাশে বা আমাদের গ্রাম অঞ্চলে বা যে কোনও জায়গায় হাতের শিল্পর কাজটা এখন অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না বা দেখছে না এগুলো সরকার এগুলোর জন্য সরকারকে একটু দেখছে না বলতে গেলে ওরা করছে এবার ওদের সামর্থ্য অনুযায়ী যেটুকুনি করার সে টুকুনি করছে এবার সেটাকে বিক্রি হওয়ার জন বিক্রি তো হচ্ছে না তো তার জন্যে সরকারের একটু অন্তত কোনও কিছু টাকাপয়সা দিয়ে একটু মানে ঋণ দিতে হবে ঋণ করতে হবে আর সেটা একটু ছাড় দিতে হবে যাতে সরকারদেরও কিছুই হয় আর যারা শিল্প যারা শিল্প নিয়ে করে তাদেরও অন্তত কিছুটা তারা সাহায্য সাহায্য পেতে পারে এবং সেই হিসেবে সাহায্য করতে পারে একটু অর্থনৈতিক দিক দিয়েও সাহায্য করতে হবে কারণ এইসব এইসব শিল্পর কাজে একটু টাকাপয়সা দরকার একটু অর্থনীতি দরকার আর তাছাড়া আমার কোন মানে কী কী শিল্পর কাজ এখন বেশি প্রয়োজন তা উচিত যেরকম কাঠের কাঠের কিছু জিনিস তারপরে মাটির বিভিন্ন জিনিসপত্র ধরো থালা মাটির থালা মাটির গ্লাস হাঁড়ি এগুলো এখন শিল্প অনেক কমে গেছে অনেক আগে যেভাবে চলতো এখন সেগুলো কিছুই হচ্ছে না এসব দিক দিয়েও সরকারের একটু নজর দেওয়া উচিত এবং পাটের গাছ পাট যে পাটের ইয়ে দিয়ে অনেকে পুতুলের দড়ি হ্যানা ত্যানা এগুলোও তৈরি করা যায় তো ধরো টাকাপয়সা না হলে সেই হিসেবে সরকার যদি না কোনওরকম হেল্প কোনওরকম সাহায্য না করতে পারে তাহলে এগুলো কিছুই করা যাওয়া করতে পারা সম্ভব নয়